নারীরা প্রত্যেক দিনের জীবনে বিভিন্ন চ্যালেঞ্জের সন্মুখীন হয়ে চলেছে বছরের পর বছর ধরে ভারতীয় সমাজে মহিলাদের ভূমিকা বিভিন্নভাবে পরিবর্তিত হয়ে চলেছে যদি আমি খুব আগেকার সময়ের কথা বলি তাহলে বলতেই হয় সেই সময়ে বাড়ির মেয়েদেরকে বাড়ির বাইরে যেতে দেওয়া হত না তাছাড়াও তখনকার সময়ে বাড়ির মেয়েদেরকে খুব কম বয়সে বিয়ে দিয়ে দেওয়া হত তাছাড়াও যদি বলি তাহলে বলতে হয় কিছু ক্ষেত্রে মেয়েদেরকে পর্দা প্রথা প্রচলন ছিল তাই মেয়েদেরকে পর্দা বা ঘোমটার আড়ালে সবসময় রাখতে চাইত বাড়ির পুরুষেরা তাছাড়াও তখনকার সময়ে মেয়েদেরকে পড়াশোনা করতে দেওয়া হত না তারপর ধীরে ধীরে সময় পরিবর্তিত হল সমাজ উন্নত হল এবং সেখান থেকে পর্দা প্রথা থেকে মানুষজন বেরিয়ে আসলো প্রথমে আস্তে আস্তে তারপর কিছু ক্ষেত্রে মেয়েদেরকে পড়াশুনো করতে দেওয়া হল এবং বাড়ির মেয়েরাও পড়াশুনোর সুযোগ পেল তাছাড়াও কম বয়সে যে বিবাহ প্রথাটা ছিলো সেই প্রথাটা উঠে গেল এবং উঠে যেয়ে মেয়েদেরকে যে যতদূর পর্যন্ত পড়াশুনো করতে চায় যে যেটা করতে চায় তো সেটা করতে দেওয়া হল তবুও আমার মনে হয় যে ভারতীয় মহিলারা এখনও নিরাপদ নয় কারণ কিছু ক্ষেত্রে কিছু কিছু ছেলে থাকে খুবই খারাপ নজরে মেয়েদেরকে দেখতে থাকে তারা বাড়ির বাইরে গেলে তাদের নিজেদেরকে সুরক্ষিত মনে করে না কারণ কিছু ছেলে তাদেরকে খুব বাজেভাবে উত্যক্ত করতে থাকে এর ফলে মহিলা বাইর বাইরে একা বেরোতে ভয় পায় সেটা শুধু দিনের বেলা নয় রাত্রির ক্ষেত্রে ভয়টা আরও বেশি বেড়ে যায় তবে হ্যাঁ কর্মক্ষেত্রেও এবং শিক্ষার ক্ষেত্রে যদি আমি বলি সেক্ষেত্রে ছেলেদের পাশাপাশি মেয়েদেরও খুব ভালোভাবে অগ্রাধিকার দেওয়া হয় ছেলেরাও যতটা সুযোগ পায় পড়াশোনার জন্য এখন মেয়েদেরকেও ঠিক ততটাই সুযোগ দেওয়া হয় কিন্তু কিছু ক্ষেত্রে দেখা যায় যে কিছু বাড়ির ছেলে লোকে ছেলেমেয়েদেরকে মেয়েদেরকে বিশেষ করে তাদের বাড়ির লোকেরা খুব বেশি দূর অবধি পড়াতে চায় না কারণ বিয়ে দিয়ে দিতে চায় কারণ এখনও গ্রামের এলাকায় প্রচলিত আছে কি মেয়েদের একটু বয়স হয়ে গেলে তার বিয়ে দিয়ে দেওয়া উচিত কারণ বেশিদিন মেয়েদেরকে বাড়িতে রেখে দেওয়া উচিত নয় তাহলেও বলা যায় যে কর্মক্ষেত্রে এবং শিক্ষার ক্ষেত্রে ছেলেরা এবং মেয়েরা প্রায় সমান সুযোগই পায়